নবজাত শিশুরা যাতে স্বাস্ত্যসম্মত পরিবেশ পায় এবং অস্বাস্থ্যকর অবস্তার কারণে অসুস্থ না হয় তার জন্য আমি বাড়ির পাশে প্রথমে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছি এবং তার সাথে সাথে আমি আমার নবজাত শিশু মশারি খাটিয়ে ঘুমাই যথাযথ ব্যবস্থা আমি করে দিয়েছি তার অসুবিধা হলেই আমি শিশু চিকিৎসকের কাছে নিয়ে যাই এই সব ব্যবস্তা আমি করেছি এবং সর্বদা তার জন্য একটা কাজের লোককে নিযুক্ত করেছি যাতে তার কোনো রকম অসুবিধা দেখভালের না হয়